আমার কাছে রয়েছে একটি বিছানার চাদর যেটা একবারে সুন্দর সুতির অনেক অনেক দোকানদার আছে যারা সুতির জিনিস বলে একটা মিশ্রিত জিনিস দিয়ে দেয় যেটা সুতির নয় শুয়ে ঠিক আরাম হয় না কেমন গড়িয়ে যায় কিন্তু আমার এই বিছানার চাদরটি খুব সুন্দর এবং এই চাদরটি ব্যবহার করার পর যেমন আরামও পেয়েছি তেমনি জলে ধুয়ে দেওয়ার পর এই চাদরটার কোনো রঙও যায়নি এই জন্য আমি আমার সবাইকে বললাম দেখ ওই দোকান থেকে একটা জিনিস এনেছি বিছানার চাদরটা এত সুন্দর মোলায়েম এবং ধুলে রঙও যায় না খুব সুন্দর সুতির চাদর